আমি গত দুবছর আগে অনিতা কোম্পানি থেকে একটি ফ্যান কিনেছিলাম ফ্যানটি খুবই ভালো তার রং এবং তার সুইচ এখনও আগের মতোই কাজ করে কোন রকম ডিস্টার্ব হয়নি